পুরুলিয়াতে পানীয় জলের অভাব অনেক সময় পরিলক্ষিত হয় আমাদের এইখানে জল সাধারণত মাটির নিচ থেকে তোলা হয় এখন মোটামোটি সবাই পার্সোনাল পার্সোনালভাবে জল নিচ থেকে তোলার ব্যবস্থা করার জন্য পানীয় জলের অনেক সময় যাদের কম্ম কর্তের কম গভীরতা থেকে জল ওঠে তাদের অসুবিধা পড়ে যায় গ্রীষ্মকালে বিশেষ করে সেটা বেশি পরিলক্ষিত হয় যে জল থেকে আবার চাষবাসের ব্যবস্থা রয়েছে যেখানে ওই সেলুর মাধ্যমে জল মাটির নিচ থেকে জল তুলে চাষবাসের ব্যবস্থা করা হয় যার জন্যে অনেক অনেক সময় পরিলক্ষিত হয় যে গ্রামে পানীয় জলের অভাব দেখা দিয়েছে তাই এখানে জলের আবার বাইরের থেকেও যেমন আমাদের এইখানে কাঁসাই নদী রয়েছে এইখান থেকেও জলের সাপ্লাই আসে কিন্তু সেটার সঠিক ইউস অনেকটাই কম হয় কারণ টাইম কলের জল অনেক সময় নষ্ট হয়ে বাইরে পড়ে যায় সেখানে ঠিকঠাক বন্ধের কোনো ব্যবস্থা থাকে না সেই অনুযায়ী জলের অপচয় একটু অন্যরকমভাবে হয়েছে যার জন্য সেরকম সেজন্য জলের অভাব মাঝেমধ্যে দেখা যায় হয়তো সেখানে একটা কল রয়েছে সেখানে মোটামুটি জল পড়ছে তো পড়ছেই সেখানে অফ করার জন্য কোনো ব্যবস্থা নেই ওরকমভাবে জলের অপচয় হয়েছে যেখানে ওগুলো ঠিকঠাক চললে মোটামুটি কোনো অসুবিধা হলে হবে বলে মনে হয় না